ধরুন এখন এই যে কার বাড়িতে কী রান্না হচ্ছে কার বাড়িতে কী কে কোন খেলোয়াড় কী ড্রেস পরেছে কোন সিনেমা আর্টিস্ট কী করছে না কোন কাপড় জামা পরছে এই সব খবরগুলো না দিয়ে আমরা চাষি মানুষ আমাদের চাষের ব্যাপারে ব্যাপারে খবর টবরগুলো দিলে আমাদের পক্ষে খুব ভালো হয় ধরুন কবে কোন বৃষ্টি হবে কবে কোন ঝড় আসছে কীভাবে ঝড়টা যাবে বা কত কিলোমিটার বেগে আসবে এই খবরগুলো পেলে আমাদের চাষি মানুষ আমাদের পক্ষে খুব সুবিধা হয় এবং এই যে চাষবাসের কোথায় কোন বীজ পাওয়া যায় কোন ফসলটা চাষ করলে খুব ভালো ফলবে এইসব খবরগুলো পেলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আমরা তো চাষি মানুষ আমরা চাষবাস করি আমরা চাষবাস করেই আমাদের জীবিকা নির্ভর করে অতএব আমরা এইসব আজেবাজে খবর না শুনে আমাদের এইসব খবরগুলো হলে খুব সুবিধা হয় বা কোন জায়গায় কোই হচ্ছে কোই চাষ ভালো হচ্ছে কোন চাষটা ভালো ফসল ফলছে এইগুলো আমাদের একটু জানার দরকার হয় যে আমরা সেই বীজ চাষ করার উদ্যোগী নেব বা আমরা সেই জিনিসটা চাষ করব এটাই আমাদের এ আর এই চাষ নিয়েই আমরা পড়ে থাকি আমরা বেশি কিছু আজেবাজে খবর শুনতে নারাজ